আমার বাড়িতে যেই জিনিসগুলি রয়েছে সেই জিনিসগুলিকে আমি খুব যত্ন সহকারে রেখেছি তারপর দেখলাম যে আমার সোফা কিনতে ইচ্ছে করছে দোকানে গিয়ে একটি সোফা পছন্দ করে কিনে আনলাম সেই সোফাটা আমার খুব পছন্দের এবং প্রিয় ছিল এবং সেই সোফাটা ঘরকে নিয়ে নিয়ে নিয়ে যাওয়ার পরে দেখলাম সোফাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে ও কোনো কুটুমজন আত্মীয়স্বজন আসলে সেটার ওপর বসতে দিই আমিও কাজের ফাঁকে একটু বসি ওটা ওটার ওপরে একটু বসি এবং বাচ্চারাও ওটার ওপর বসে খেলা করে ঘুমোয় শুয়ে সব সব কিছুই করে ও আমারও আমার খুব ভালো লাগে সোফার ওপরে বসতে আমার তো মনে হয় সোফাতে বসলে আর উঠতে ইচ্ছে উঠতে ইচ্ছে করে না